বাংলা ভাষা সময়ের সাথে সাথে হ্যাঁ বিকশিত হচ্ছে কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা মাতৃভাষা বাংলা ভাষাতেই কিন্তু কথা বলি মায়ের মুখ থেকে জন্মের পর যে ভাষায় আমরা কথা শুনেছি সেটা কিন্তু বাংলা ভাষা কিন্তু এখন মানুষ অনেকটাই উন্নত হচ্ছে এবং পরিবর্তনও হচ্ছে যার কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন মানুষ আগে বাচ্চাদেরকে বাবা মা বলা শেখাতেন এখন কিন্তু সে সব কথা উঠেই গিয়েছে এখন মাকে মাকে মম মামি বাবাকে বাবি ড্যাডি ফাদার এই সব ধরনের কথা কিন্তু শেখাচ্ছেন এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন বেঙ্গলি মিডিয়াম স্কুল বন্ধই প্রায় কিন্তু কিছু মানুষ আছেন তারা কিন্তু বাংলা মাধ্যমটাকে ধরে রাখার চেষ্টা করেন তারা বাংলা ভাষাতেই সব কিছু করেন তারা ছেলেকে ইংরেজি ভাষা শেখায় ঠিকই কিন্তু তার পাশে পাশে তার বাংলা ভাষার মানে কী ঠাকুরমা ঠাকুরদা বাবা এই ধরনের কথাও কিন্তু শেখান আমরা যেসব পরিবর্তনগুলি লক্ষ্য করছি যে আমরা বাঙালি হওয়া সত্বেও আমরা এখন হিন্দি বা ইংলিশকে প্রাধান্য দিচ্ছি কারণ ছোট থেকেই ছেলেটিকে সিবিএসসি আইসিএসই বোর্ডে ভর্তি করছি এবং ভর্তি করার ফলে বাংলা মাধ্যমটাকে তাদের মন থেকে মুছে দিয়ে ইংলিশটাকে ঢোকানোর চেষ্টা করছি কিন্তু আমাদের রক্তে বাংলা ভাষা রয়েছে তাই আমরা আমাদের বাংলা ভাষাকে কোন মতেই মুছে ফেলতে পারব না কারণ তাই আমরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলেও আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি এবং আমরা ইংলিশ মিডিয়ামে পড়লেও আমরা কিন্তু সেটা বাংলা ভাষাকে বেশি ব্যবহার করার চেষ্টা করি